পশ্চিমবঙ্গের প্রধান উদ্যোগ বা নীতিগুলি হচ্ছে যেগুলির লক্ষ্য কৃষিখাতে অন্তর্ভুক্ত বা বৈচিত্র্যকে উন্নীত করা সেগুলো হচ্ছে ইতিবাচক কিছু পথ আছে যেগুলো হচ্ছে ধান চাষ করার ফলে অনেক মানুষ সেগুলো থেকে অনেক পয়সা ইনকাম করে থাকে যেমন হচ্ছে ভূমি সংস্কার প্রথমে কৃষি তার মাঠে চাষ করার জন্য প্রথমে ওটাকে ভালো করে মাটিটাকে বানিয়ে নিয়ে তারপরে ওটাতে নানা ধরণের ফসল ফলায় এবং এই এইগুলো করার জন্য অনেকেই ব্যাংক থেকে ঋণ নিয়ে থাকে সেই ঋণ আস্তে আস্তে শোধ করে এবং সেখান থেকে তারা কিছু টাকা ইনকাম করে থাকে যেমন শিক্ষার ক্ষেত্রেও এগুলোতে ধানচাষও এক বিশেষ উল্লেখযোগ্য যেমন যে ভারত কৃষি উৎপাদনে বিশ্বে দ্বিতীয় স্থানে অধিকার দেশের জিডিপিতে কৃষি এবং বনবিদ্যা কাঠ শিল্প ইত্যাদি কৃষিসহায়ক কেন্দ্রগুলি অবদান রাখে বর্তমানে ভারতে কৃষি উৎপাদনে বিশ্বে দ্বিতীয় স্থানের অধিকারী ভারতের মোট শ্রম শক্তির বাহান্ন শতাংশ এক্ষেত্রে নিযুক্ত হয়েছে তাছাড়া আমাদের ভারতবর্ষে নানা ধরণের চাষ করা হয় যেমন হচ্ছে মরিচ আম লেবু পেঁপে ফুলকপি এবং নানা ধরণের ধান গম আখ চিনাবাদাম পেঁয়াজ নানা ধরণের চাষ করা হয়ে থাকে কৃষি শ্রমিক উন্নয়ন এগুলো থেকে নানা ধরণের কৃষি শ্রমিক নানাভাবে উন্নয়ন করে তাছাড়া এগুলো ঠিকঠাক আছে কিনা এখন নতুন নতুন প্রযুক্তিক্ষেত্র ব্যবহার করা হচ্ছে যেমন ড্রোনের প্রযুক্তি ব্যবহারকে উন্নত করে তুলতে নানাভাবে অপারেটিং সিস্টেম তৈরি হয়েছে এবং কীটনাশক ছড়ানো এবং কৃষি জমিতে সারের ব্যবহার আরও উন্নত করতে ড্রোন প্রযুক্তিকে কাজে লাগানো হচ্ছে এবং এই প্রযুক্তি যাতে কৃষকদের কাছে খুব সহজেই পৌঁছে যেতে পারে সেই ক্ষেত্রে নানাভাবে আর্থিক সহায়তা দান ব্যবস্থা চালু হয়েছে এবং ড্রোন প্রযুক্তির সাহায্যে কৃষি পরিষেবা সম্প্রসারিত করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে তাছাড়া নানা ধরণের কৃষক তপশিলি জাতি ও তপশিলি উপজাতি কৃষিজীবি মহিলাদের নানাভাবে সাহায্য করা হচ্ছে